প্রযুক্তি ও ইন্টারনেটের উত্থানের সাথে বাংলা ভাষার ব্যাপক পরিবর্তন এসেছে এখানে বাংলা ভাষাকে বেশি প্রাধান্য না দিয়ে ইংরেজি ভাষাকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে এবং ইংরেজি ভাষাকে উন্নত করা হয়েছে এখানে বিভিন্ন নিত্যনৈমিত্তিক ইংরেজি ভাষার পরিবর্তন ঘটানো হয়েছে এই বাংলা ভাষাকে গুরুত্ব দেওয়া হয়নি এবং আমাদের যেহেতু আমরা মনে করি আমাদের মাতৃভাষা বাংলা কিন্তু এখানে বাংলা ভাষাকে বেশি প্রাধান্য না দিয়ে ইংরেজি ভাষাকে প্রাধান্য দেওয়া হয়েছে ইংরেজি ভাষায় মানুষের নিত্যনৈমিত্তিক পোতিদিনের প্রচলন ঘটাচ্ছে প্রতিদিনের ব্যবহার কার্যে উন্নত করা হয়েছে এবং ছোটো ছোটো বাচ্চাদেরও বাংলা মিডিয়াম স্কুলে ভর্তি না করে তাদেরকে ইংরেজি মিডিয়াম স্কুলে ভর্তি করা হয়েছে তাদের শিক্ষা বিস্তারের জন্য তাদের শিক্ষাবিস্তারকে উন্নতমানের করে তোলার জন্য তাদের বাংলা ভাষার শিক্ষার প্রচলন না দিয়ে ইংরেজি ভাষাকে উন্নতমানের ব্যবহার করা হয়েছে ইংরেজি ভাষাকে তাদের নিত্যনৈমিত্তিক প্রতিদিন ব্যবহারের উপযোগী করে তোলা হয়েছে কারণ বাংলা ভাষাতে বিভিন্ন পরিবর্তন এসেছে বাংলা ভাষাকে গুরুত্বপূর্ণ মনে করা হয়নি ইংরেজি ভাষাকে এখন বেশি প্রাধান্য দেওয়া হয়েছে ইংরেজি ভাষা ইংরেজি সাহিত্য ইংরেজি সাংস্কৃত পরিবর্তন ঘটানো হয়েছে